আমি যে হেডফোনটা নিয়েছিলাম হেডফোনটার তারের কোয়ালিটি খুব খারাপ ছিল যে কারণে হেডফোনটা মোটেই ভালো লাগেনি একটু টানে ভাগ্নে টেনে একটু খেলা করতে সেটা ছিঁড়ে যায়